আঠাশে মে দুহাজার তেইশ ভারতে একটি নতুন ঘটনা ঘটেছে যেটার সাক্ষী পুরো দেশ আছে এমনকি বিশ্বও আছে স্বাধীনতার পর ভারতবর্ষের সংসদ যেটাকে গণতন্ত্রের মন্দির বলা হয় সেখানে যখন সব সাংসদরা বসতেন সেই ঘরটি এখন আছে তার সঙ্গে সঙ্গে একটি ঘর নতুন ঘর নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে তার পাশে যেটার প্রোজেক্ট পুরো টাটা নিয়েছে বারোশো চোদ্দো কোটি টাকা খরচ হয়েছে বারোশো চোদ্দোটি রুম আছে সেখানে লোকসভার সাংসদ আটশো অষ্টআশিজন বসতে পারবেন তার সঙ্গে তিনশোজন রাজ্যসভার সাংসদ বসতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী আঠাশে মে দুহাজার তেইশে সংসদ ভবনটির উদ্বোধন করেন তার সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন না তার সঙ্গে অমিত শাহ ছিলেন এবং ওনার ক্যাবিনেটে মন্ত্রীসভার সদস্যরা ছিলেন এই সংসদ ভবনে উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল যেমন এসছে তেমনি অনেক রাজনৈতিক দল আসে নি তার মধ্যে যেমন হচ্ছে অরবিন্দ কেজরিবালের আপ পার্টি ওনারা জয়েন করে নি মমতা ব্যানার্জির টিএমসি জয়েন করে নি নীতিশ কুমারের জেডিইউ করে নি হেমন সোরেনের জেএমএম জয়েন করে নি কিন্তু তার সঙ্গে জয়েন করেছে বিজেডি বিজু জনতা দল নবীন পট্টনায়কের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়েন করেছেন আরো প্রত্যেক শিবসেনা অকালি দল জয়েন করেছে বিভিন্ন রাজনীতি দলে জয়েন করে অনুষ্ঠানটি সফল হয়েছে এইটি আমার কাছে এখন ঐতি নতুন সংবাদ বলে মনে হয়েছে